আমাদের এখানে স্বাস্থ্য ব্যবস্থা এবং সুস্বাস্থ্য কেন্দ্র সবই ভালো কারণ এখানে সরকারি ওষুধ এবং ডাক্তার নার্স এদের সবারই সাহায্য পাওয়া যায় তবে কি হয় সরকারি হাসপাতালে খানিকটা সমস্যার মধ্যে মধ্যে রোগীকে পড়তে হয় কারণ অনেক সময় দেখা যায় যে কোনো এমারজেন্সি কেস বা মানে সরকারি হসপিটালে ঠিক সময় মতো বেড বা ট্রিটমেন্ট বা ডাক্তারের বা নার্সের সহযোগিতা ঠিক সময় মতো পাওয়া যায় না এই জন্য আমি সরকারের কাছে আশা করব যে সেই সব হসপিটালগুলিতে যেখানে রোগীকে মানে ভোগান্তির সম্মুখীন হতে হয় সেখানে যেন কিছু স্ট্রেচার আর আরও অত্যাধুনিক ও যেন কোনো ওষুধ আর মানে অভিজ্ঞ ডাক্তার যেন থাকে যাতে করে না রোগীকে কোনো রকম সুস্বাস্থ্য কেন্দ্র বা হাঁসপাতালে গিয়ে তাদেরকে ভোগান্তির মুখোমুখি হতে হয় আর সরকারের কাছে পরিবহণ ব্যবস্থা বলতে আর কী বলব মানে পরিবহণ ব্যবস্থা তো সব এইখানে সবই ভালো আছে তবে কী হয় বেশিরভাগ সময় মানে দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে মানে অনেক সময় ট্রেন মিস করে বা বাসে মানে যে হারে ভাঁড়া মা প্রতিদিন বেড়ে উঠেছে এরপর তো মানে যাত্তীদের পরিবহণ ব্যবস্থার খুবই অসুবিধা হয় তাছাড়া রাস্তাঘাটের যে অবস্থা সে তার মধ্যে দিয়ে যাতায়া যাতায়াত করাটাও খুব মানে অসুবিধার মধ্যে পড়ে যেতে হয় তো আমি সরকারের কাছে আবেদন রাখব যেন পরিবহ ব্যবস পরিবহণ ব্যবস্থার ক্ষেত্রে যেন রাস্তাঘাট উন্নত হয় এর ফল আর যেন ভাড়াটা খানিকটা সরকারের কাছে আবেদন রাখব যেন বাস ভাড়া কম করা হয়ই আর টেনের ক্ষেত্রেও একই সমস্যা মানে ট্রেনে তো প্রথমত তো ভাড়া প্রচুর এখন বাড়িয়ে দিয়েছে আর মনে ঠিক সময় মতো ট্রেন পাওয়া যায় না আমি তাই সরকারের কাছে আশা রাখব যেমন রেল ব্যবস্থা মানে খুব ভালোভাবে হয় আর শিক্ষাব্যবস্থা তো আমাদের খুবই ভালো তো কী হয় অনেক সময়ই মানে মিড ডে মিলে যে ব্যবস্থা সেখানে অনেক সময় অনেক ছাত্রছাত্রীকে ভোগান্তির মুখোমুখি হতে হয় কারণ সেখানে মানে যে মেয়ে মিড ডে মিলের যে সুব্যবস্থা সেটা ঠিক সময়ে পাওয়া যায় না আর সেই জন্য হয়তো মানে ছাত্রছাত্রীদের অনেক অসুবিধা হয় আমি সরকারের কাছে অবেদন রাখব যাতে করে মিড ডে মিলের ব্যবস্থা খুব আরও উন্নত হয় আর স্কুলের মানে পরিবেশ আর শিক্ষাব্যবস্থা যেন খুব ভালো হয় আর শিক্ষক শিক্ষমণ্ডলীর যেন সাহায্য সব সময় পাওয়া যায়